আমাদের পূর্ব বর্ধমান শহরে যে অনেকগুলো শপিং মল আছে তার মধ্যে ধরুন শ্রেষ্ঠ হচ্ছে যে আমাদের ভি মার্ট এবং স্মার্ট বাজার তাছাড়া আছে আমাদের কলকাতা বাজার বাজার কলকাতা ফ্যাশান বাজার এই সমস্তগুলো আছে তো তার মধ্যে আমরা বিভিন্ন জায়গাতে ঘুরেছি তো দেখেছি যে ভি মার্টের সব থেকে ভালো এবং খুবই কম মূল্যে স্ জামা কাপড় থেকে শুরু করে একদম জুতো মোজা পর্যন্ত আমরা এখানে পেয়ে থাকি এবং যে জামা কাপড়গুলো পেয়ে থাকি সেগুলো খুবই সুন্দর এবং তার কোয়ালিটি তার ব্র্যান্ড তার দাম সব কিছু আমাদের সাধ্যের মধ্যে এবং যে সমস্ত পর্যটকরা বা যে সমস্ত মানুষজন এখানে আসে কেনাকাটার জন্য অনেক দূর দূরান্ত থেকে তারা এসে সঠিক সময়ে সঠিক মাল তারা নিয়ে যেতে পারে এবং দামও যে খুব একটা বেশি তা কিন্তু নয় তারা এসে খুবই কম দামের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর জায়গা এবং ঠান্ডা এ সির মধ্যে থেকে তারা জামা কাপড় কেনে এবং জুতো মোজা খাবার দাবার জিনিস আর সবপত্র জিনিস কিনে আমাদেরকে আমাদের এই বর্ধমান শহরে ভি মার্টকে একটা খুবই একটা বড়ো জায়গায় নিয়ে গেছে ওনারা তো এরপর আসি আমরা স্মার্ট বাজারে সো আমাদের স্মার্ট বাজারটার লোকেশানটা হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি পাঁচ মিনিট আপনি হেঁটে চলে আসবেন একদম অন্দরমহলে ঢুকে যাবেন তা আমাদের অন্দরমহলে গেলে আপনি বুঝতে পারবেন যে অন্দরমহলটা কী রকম সুন্দর একদম যেমন দেখেছেন আমাদের ভি মার্ট যেমন বললাম ঠিক সেরকমই কিন্তু এখানে ভি মার্টের চেয়ে আরো অনেক কিছু আছে তো আপনি যখনই ঢুকবেন গেটে তখনই দেখতে পাবেন দুটো দরজা দুটো দরজা তো একদিকে মানুষ ভিতরে প্রবেশ করেছে অন্য দিকে মানুষ বাইরে প্রস্থান করছে ফাস্টেই আমাদেরকে একটা ম্যাডাম থ্যাংক ইউ জানাবেন তো ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ক্যাশ কাউন্টারগুলো থাকবে তো আমরা উপর দিকে যাবো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ঠিক মোটামোটি ওখানে আছে আপনার ফিফথ ফ্লোর ফিফথ ফ্লোর পর্যন্ত আছে টা এক নম্বর ফ্লোরে আমরা পেয়ে যাবো আমাদের প্রতিদিনের যে জিনিসপত্র দরকার ধরুন খাবার দাবার থেকে শুরু করে আমাদের ভেজিটেবিল বা গ্রসারি এই সমস্ত কিছু পেয়ে যাবো সেকেন্ড ফ্লোরে আমরা পেয়ে যাবো যে আমাদের প্রয়োজনীয় জিনিস জামা কাপড় থেকে শুরু করে হ্যাঁ প্যান্ট জুতো এসমস্ত কিছু পাবো থার্ড ফ্লোরে আমরা পেয়ে যাবো আমাদের যে চাল ডাল গম হুম এই সমস্ত কিছু পাবো তার উপরে আমরা পাবো আমাদের যে প্রতিদিনের যে সকালে উঠেই যে আমাদের ব্রাশ কলগেট হ্যাঁ এই সমস্তগুলো ওপরে আমরা পেয়ে যাবো এই সমস্ত থেকে শুরু করে আমরা আমাদের স্মার্ট বাজারে একটা বহুল হ্যাঁ অনেক অনেক মালের সম্ভার আছে তো আপনারা যদি চান বর্ধমান শহরে এ সমস্ত শপিং মলগুলো আপনারা আসতে পারেন এসে আপনারা খুবই উপকারিতা পাবেন এবং উপকারিতা পেতে পেতে আপনারা যখন